আমি আপনাদের ওখান থেকে কিছুক্ষণ আগেই আমি কিছু খাবার অর্ডার করেছিলাম ওই বিল হয়েছিলো দেখুন হাজার টাকার মতো তো আমিম যেই জায়গাটায় নোবো বলেছিলাম সেই জায়গাটা একটু চেঞ্জ করতে চাইছি তো আমি ডেলিভারি বয়ের সাথে যোগাযোগ করছিলাম কিন্তু সে যোগাযোগ নিচ্ছে না মানে যোগাযোগ আমি করতে পারছি না তো তার যদি কোনো নতুন নাম্বার থাকে তোলা আমাকে দিন যাতে আমি তার সাথে যোগাযোগ করতে পারি তা সে কি বেড়িয়ে গেছে সে যদি বেড়িয়ে থাকে তালে একটু তাড়াতাড়ি তার নাম্বারটা আমাকে দিন যাতে আমি তার সাথে যোগাযোগ করে আমার নতুন লোকেশানটা বলতে পারি অ্যাকচুয়ালি যেই লোকেশানটা আমি বলেছিলাম সেখান থেকে আমি অনেকটা দূরে এসেছি মানে আমার সাথে যারা ছিলো তারা চাইছে অন্য একটা জায়গায় যেয়ে খাবে তো সেই জন্য আমি একটু অন্য ভালো জায়গায় এসেছি আমি লোকেশানটা তাকে জানাতে চাইছি তো আমার আপনি আমাকে এখনই নাম্বারটা দিয়ে দিন আমি এখনই তার সাথে যোগাযোগ করে নিই করে নিয়ে আমি তাকে জলদি বলে দিচ্ছি কারণ দেখুন আপনাদেরও নইলে টাইমটা নষ্ট হবে আমারও টাইমটা নষ্ট হবে বুসতেই পারছেন তো সেই জন্য বলছিলাম যদি একটু তাড়াতাড়ি ব্যাপারটা করা যায় তো আমার খুব ভালো হতো